পশ্চিম মেদিনীপুরের উন্নয়ন অনেক কিছুই হয়েছে রাস্তাঘাট মাটি ছিল পাকা হয়েছে কারণ কারেন্টের ব্যবস্থা করতে দিয়েছে সরকার গ্রামের দিকে অনেক কারেন্টের সমস্যা ছিল সব কিছুই সমাধান করেছে দুয়ারে রেশন দিয়েছে আগে অনেক কষ্ট করে রেশন আনতে যাওয়া হত এখন দুয়ারে সরকারের জন্য রেশন ভালোভাবে দিতে পারছে আর লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে স্টুডেন্টদের জন্য অনেক উপকার হয়েছে যেমন স্টুডেন্ট কার্ড দিয়েছে সেই কার্ডের জন্য বাইরে যেয়ে পড়াশোনা করতে পারছে পড়াশোনা করে অনেক শিক্ষিত হচ্ছে শিক্ষিত হওয়ার ফলে চাকরি পাচ্ছে অনেকেই আর লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার ফলে অনেক যারা বেকার মেয়ে ছিল তারা নিজেদের হাত খরচার জন্য কিছু টাকা পাচ্ছে আর বয়স্ক মানুষদের জন্য বয়স্ক ভাতা দিচ্ছে যেগুলোর জন্য বয়স্ক মানুষেরা নিজেদের মতো করে টাকা খরচ করতে পারে সেই টাকা দিয়ে অনেক কিছু কেনা কাটা করতে পারে